আমরা বিভিন্ন অনুষ্ঠানে বাংলা ভাষাতেই উদোযাপন করি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস সেই দিন বাংলা ভাষাকে বাঁচানোর জন্য যারা শহিদ হয়েছিলেন তাঁদের স্মরণ করে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয় তাঁদের গলায় মালা পরানো হয় পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন সেই দিন সকল স্কুল কলেজ এবং বিভিন্ন জায়গাতে তাঁকে স্মরণ করে অনুষ্ঠান হয় সবই বাংলা ভাষাতেই বাচ্চারা রবি ঠাকুরের কবিতা গান নাটক নাচ প্রভৃতি পরিবেশন করে বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস সেই দিনও তাঁকে স্মরণ করে তাঁর লেখা কবিতা পাঠ নাটক গান নাচ ইত্যাদি করা হয়